নাগরিকদের সুরক্ষা এবং সমাজে শান্তি বজায় রাখতে আইনি ব্যবস্থায় অন্যতম উন্নতি করা উচিৎ কিছু মৌলিক কদম হতে পারে পুলিশ সংগঠনের সুস্বাস্থ্য ও কার্যকরী করা পুলিস সংগঠনকে প্রশিক্ষিত করে তাদের কার্যকারিওতা বৃদ্ধি করে দেওয়া পুলিসদের সমর্থন এবং সময়ের প্রয়োজনে উপলব্ধতা নিশ্চিত করতে হবে তারা নাগরিকদের সুরক্ষার জন্য সক্ষম হতে পারবে এবং অপরাধের প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারবে আইন শিঙ্খলা এবং বিচারপতি সংক্রান্ত সম্পূর্ণ পরিচর্যা ন্যায়তা ও বিচারপতি আক্রান্ত সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকরী করতে হবে বিচারপতি পদে যোগ্য ও ন্যায়তা বিধানগুলি প্রয়োগ নিশ্চিত করতে হবে দেশে অপরাধের হার বৃদ্ধির বিষয়ে আমার মনে হয় ঘুষ দেয়া বন্ধ করা পাচার বন্ধ করা আরও নানান রকমের ব্যবস্থা আইন আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ